ভবিষ্যতে আমি যেভাবে ভাং বাংলা ভাষাকে উন্নত বা সংরক্ষণশীল কর করার চেষ্টা করবো সেটি হল বাংলা ভাষাকে আমাদের যথার্থভাবে শিখতে হবে বাংলা ভাষা সম্পর্কে আমাদের জানতে হবে বাংলা ব্যাকরণ সম্পর্কে বাংলা ভাষার মধ্যে অনেক ধরনের ভাগ আছে সেটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে মানুষের সাথে ঠিক ঠাকভাবে আলোচনা করতে হবে এই বাংলা ভাষা নিয়ে এছাড়া আরও নানান ধরনের প্রক্রিয়া অবলম্বন করতে হবে বলে আমি মনে করি